আমি তিনদিন আগে আসানসোল প্লাস্টিক ট্রেডস্ নামের দোকান থেকে একটি ডাস্টবিন কিনেছিলাম সেই ডাস্টবিনটি খুবই খারাপ দোকানদার আমাকে দিয়েছিল দামটাও বেশি নিয়েছিল আর ডাস্টবিনের প্লাস্টিকটা ভীষণ পাতলা আমি একটা ভারী জিনিস রাখতেই ডাস্টবিনটা ভেঙে গিয়েছে ভবিষ্যতে এই দোকান থেকে এই ধরনের কোনো ডাস্টবিন বা কোনো প্লাস্টিকের জিনিস আর কিনবো না আর কাউকে কিনতেও বলবো না